হ্যাঁ আমি আপনার বাচ্চার স্কুল থেকে বলছি হ্যাঁ হ্যাঁ আমি ওর টিচার বলছি তো আপনাকে একটু দরকারে ফোন করেছিলাম তো কিছু বিষয়ে হচ্ছে একটু জানানোর দরকার বলে মনে হলো তাই ফোন করলাম তো বলছি যে অভিষেকের বাড়িতে কেমন পড়াশোনা চলছে

হ্যাঁ আমিও সেটাই দেখছি বেশ কিছু দিন ধরে একটু অমনোযোগী প্রতিটা বিষয়েই আর ও কিন্তু ফোনের প্রতি ভীষণভাবে মানে ওটাতেই হচ্ছে বেশি সময় দিচ্ছে পড়াশোনাটা তো একদমই পারে না ক্লাসের আরও যারা যারা টিচার রয়েছে তারা কিন্তু কামপ্লেন করছে এসে তো সারা ক্লাসের মধ্যে শুধুমাত্র ওরই কামপ্লেনটা বার বার আসছে তো এটা তো একটু চোখে লাগে না জিনিসটা খারাপও লাগছে আর কি ও হ্যাঁ

আচ্ছা হ্যাঁ আর যতোটা সম্ভব পারবেন একটু ফোনটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন কারণ ওর প্রতি ভীষণভাবে কিন্তু অ্যাট্রাকটেড ও কি সব সময় কি গেম খেলে নাকি হ্যাঁ সে তো বুঝতে পারছি কিন্তু ও মানে ওর মুখে সব সময় ওর যে ফ্রেন্ড সার্কেল আছে তাদের সব সময়ই ওই একই রকম কথা যে গেমের বিষয়টা নিয়েই কিন্তু সব সময় আলোচনা হয় আমি সেটা শুনেছি তো সেই জন্যই আমি বললাম হ্যাঁ বুঝতে পারছি এই জেনারেশানের সবাই এক হ্যাঁ হ্যাঁ সেটাই কিন্তু তবুও চেষ্টা করবেন একটু যাতে আলাদা রাখা যায় আর কি সেই কারণেই আজকে আর কি আপনাকে ফোন করলাম তো একটু দেখবেন বাড়িতে আর রেজাল্টটাও তো আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে তো বয়সটাও তো কম এখন থেকেই যদি এতোটা অ্যাট্রাকটেড হয়ে যায় পরবর্তীতে প্রবলেম হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা রাখলাম হুম